হ্যাঁ বল কেমন আছিস ভালো আছি দিয়ে কি করছিস পড়াশোনার দিক থেকে বল ও আমি এইখানেই আসানসোলেই পড়ছি একটা কোচিং সেন্টারে তুই বল ওইখানে মোটামুটি পড়ায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি তাহলে হ্যাঁ একটা বই কিনেছি একটা বই কিনেছি তুই কিনেছিস কি ওই বইটা আমি যেটা কিনেছি আচ্ছা হ্যাঁ তোকে আর কিনতে হবে না তুই আমাকে মানে শোন না আচ্ছা বলছিলাম যে আমি যদি তোর কোচিংয়ে না ভর্তি হতে পারি এখন তাহলে তুই তোর মানে যতগুলো তোর লেখাগুলো থাকে তোর স্যার যতগুলো পড়ায় মানে লেখায় সেই লেখাগুলো তুই আমাকে একটু দিয়ে দিস হ্যাঁ তাহলে আমার পরীক্ষাতে একটু মানে ইয়ে হবে সাহায্য হবে

আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ তুই আমকে ওইগুলো দিয়ে দিস কারণ আমি আমার বাবা মাকে এই নতুন আমাকে কোচিংয়ে ভর্তি করেছে তো ফট করে এটা ছাড়াবে না আমাকে বুঝলি ওই জন্য আমি এখন তোর কোচিংয়ে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই কথা বলে দেখ যদি মেনে যায় তাহলে ভালো যদি না মানে তাহলে তুই আমাকে তোর লেখাগুলো দিয়ে দিস ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে বলিস মানে তুই আমার মা বাবাকে বলিস এসে আমাদের বাড়িতে আমার মা বাবা যদি রাজি হয় তাহলে আমি তোর সাথে তাহলে কাল থেকে কোচিংয়ে যাবো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যেখানে আমি যেখানে পড়ি সেখানেও শেখানো ভালো হয় আমি তো তোকে আগেই বলেছিলাম ওইখানে ভর্তি হতে কিন্তু তুই হসনি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন তুই যেখানে ভর্তি হয়েছিস সেখানে যদি ভালো মানে পড়ান পড়ালেখা হয় তুই এখন যা পড়তে এখন যা তুই ঠিক আছে আমি এখন কোনোভাবে কোনোভাবে একমাস কাটাই ঠিক আছে তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বলে আমি তোর কোচিংয়ে ভর্তি হয়ে যাবো তারমধ্যে তুই একমাসের মধ্যে আমাকে তোর মানে যা তোর পড়ালেখাগুলো আছে সব আমাকে দিস আচ্ছা আমি যেখানে পড়ি সেখানেও হয় কিন্তু তুই যেরকমভাবে বলছিস সেরকমভাবে হয় না হয়তো ওই জন্য তোকে বলাম যে আমি ওই জন্যই তোকে বলাম যে একটু দিস তোর লেখাপড়াগুলো যদি হয় তো তারমধ্যে আমি আমার আমি আমার টিউশনের কাজ কাজগুলো আমি তোকে দেবো তুই তোরগুলো আমাকে দিস তাহলে দুজনকার পড়াগুলো একসাথেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন না বলছি তাহলে তুই আমার মা বাবা সাথে বাড়ি এসে কথা বলিস আমি একমাস কোনোভাবে কাটিয়ে নিই একমাস পরে আমি তোর টিউশনিতে ভর্তি হব ঠিক আছে আচ্ছা এবার রাখ হ্যাঁ ঠিক আছে রাখ